আমি সাঁতরাগাছির থেকে ছটা কুড়িতে রূপসী বাংলা ট্রেন ধরে পুরুলিয়ায় যেতে যেতে খড়্গপুরে হটাৎ ট্রেনটি খারাপ হয়ে যায় সঙ্গে আমার দুটি বাচ্চা এবং পরিবার থাকায় আমি খুব চিন্তায় পড়ে গেলাম প্রায় দু ঘন্টা এদিক ওদিক ঘোরাঘুরি করে ট্রেনের সমস্যার না মেটায় তখন আমি বাইরে বেরিয়ে বাস খুঁজতে বেরোই বাস খুঁজতে গিয়ে দেখি প্রায় সন্ধ্যা হয়ে গেলো সন্ধ্যের মুখোমুখি হয়ে গেলো আমি অনেক রাত্রিরে পুরুলিয়ায় পৌঁছাই পুরুলিয়ার পৌঁছাবার পরে আমরা খুব ক্লান্ত এবং অয় অতিষ্ট হয়ে গেছিলাম আর কোনো দিন আমরা কোথাও ঘুরতে যাবো না